পশ্চিম মেদিনীপুরে প্রধান চাষ কৃষিজ ফসলগুলো হচ্ছে ধান গম আলু আর পাট ডাল এছাড়া ধান চাষের জন্য লাগে কী আমাদের বর্ষার পর্যাপ্ত জল এবং যখন আমরা বোরো ধান চ্ বোরো ধান চাষ করি তো এ শীতকালীন চাষ সেই জন্য উপযুক্ত বৃষ্টিপাত হয় না এজন্য আমাদের সেচের প্রয়োজন হয় এবং যেহেতু সেচ এবং কীটনাশ এবং কীটনাশক মারার জন্য আমাদের কীটনাশক ওষুধ দিতে হয় এছাড়া নানা রকম গাছের বৃদ্ধির জন্য সার ব্যবহার করা হয় এবং আলু চাষের জন্য যেহেতু আলু একটি হচ্ছে শীতকালীন ফসল সেই জন্যে এখানে আমাদের প্ সেচ সেচ কাজের মাধ্যমে চাষ করতে হয় এছাড়া আলুর নানা রকম ধসা বা নাবি জ চলে যাওয়ার জন্যে নানা রকম ফসলে কীটনাশক ওষুধ প্রয়োগ করতে হয় এবং আলু আলুর উৎপাদন বৃদ্ধি করার জন্য নানা রকম রাসায়নিক বা কীটনাশক ওষুধ প্রয়োগ করা হয় এই হচ্ছে আমাদের চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুরের চাষ পদ্ধতি